আমি বাচ্চাদেরকে খবর পড়াতে শেখাই আমি যখন টিউশন পড়াতাম বা এখনও মাঝে মাঝে পড়াই তো টিউশন বাচ্চাদের আমি আমি গিয়ে বলি যে যাতে তারা খবর পড়ে যারা একটু বড় যারা পড়তে শিখে গেছে মানে যারা সেভেন এইটে বা মাধ্যমিক দিয়েছে তো তাদেরকে আমি বলি সবসময় যে তারা যেন খবরের কাগজ পড়ে কারণ খবরের কাগজ পড়লে তাদের পড়ার ক্ষমতাটাও বাড়ে তার উপরে তারা যে দেশে আমাদের বিদেশে দেশে রাজ্যে কী হচ্ছে কী কী সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হচ্ছে সেটা সম্পর্কে তাদের জ্ঞান থাকে তাদের বাস্তব বুদ্ধিটা যাতে আসে তার জন্য আমার মনে হয় খবরের কাগজ পড়া উচিত তাছাড়া আমাদের বাইরে আমাদের রাজ্যের বাইরে আমাদের দেশে কী চলছে কেমন পরিস্থিতি চলছে মানুষকে কীভাবে চলাফেরা করতে হবে তো সেটাও জানতে পারবে তারা পেপার পড়লে এবং মাঝে মাঝে আমি কী করি আমি নিজেই তারা যখন পড়তে চায় না বা পড়ার আগ্রহ দেখায় না তখন আমি নিজেই তাদের পড়ে শোনাই এবং বোঝাই যে ব্যাপারটা কী খবরের কাগজ কেন পড়তে হবে বা খবরের কাগজ পড়লে কেন তাদের ভালো হবে তো খবরের কাগজ পড়া খুবই ভালো আমি মনে করি যে খবরের কাগজ বাচ্চারা পড়লে তবেই তারা বাস্তব বুদ্ধি সম্পর্কে তারা জ্ঞান পাবে